হ্যালো হ্যাঁ কি করছো হ্যাঁ বলো বলো হ্যাঁ বলো এই তো ভালোই চলছে তাপরে বলো তুমি এই তো সেদিনকে করলাম রান্নাবান্না বেশ ভালোই তুমি কেমন ক তুমি কেমন রান্না করছো বলো এই তো এই তো হ্যাঁ হ্যাঁ বিরিয়ানিটা বেশ সুন্দর যে আমাদের ওই যে বিরিয়ানিটা রান্না করেছিলাম খুব ভালো যেমন তাপরে শুক্তো করলাম সেটা ভালো হলো তারপরে বিরিয়ানি বিরিয়ানিটা শুক্তোর রেসিপিটা বলবো এই যেমন নানান রকম বাজার কাঁচকলা সজনে ডাঁটা তাপরে ঝিঙ্গে আলু টালু এই সমস্ত দিয়ে ডালের বড়ি এই সমস্তটা ছোটো ছোটো করে কেটে সেদ্ধ করে তাপরে ডালের বড়িটাকে একটু ভালো করে ভেজে তুলে নিলাম তাপরে একটু পোস্ত একটুখানি হালকা করে কাজুবাদাম ভালো করে পেস্ট করে একটু রোস্ট করে নিলাম হালকা হালকা রোস্ট করে নিয়ে তারপর সেটাকে পেস্ট করলাম পেস্ট করে দুধ দিয়ে ওটাকে শুক্তোর মধ্যে দিয়ে দিলাম তাপরে যখন না হ্যাঁ হ্যাঁ দারুণ টেস্ট তাপরে বড়িটা দিয়ে দিলাম তারপরে দু চামচ ঘি দিয়ে ব্যাস শুক্তোটাকে নামিয়ে রাখলাম দারুণ ডি হ্যাঁ নুন মিষ্টি একটু ব্যালেন্স করার জন্য তো মিষ্টি দিতেই হবে নুন মিষ্টি দিয়ে নামিয়ে রাখলাম তাপরে দারুণ দারুণ লাগলো এরম করে করল খুব ভালো লাগবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখছি তালে হুম রাক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ